আমাদেরকে দৈনন্দিন জীবনে নানা রকম খারাপ পরিস্থতির সম্মুখীন হতে হয় এছাড়া যে সমস্ত কাজগুলো আমাদেরকে মানুষিকভাবে আক্রান্ত করে বা আমাদেরকে আলা করে দেয় সেই সমস্ত কাজও আমাদেরকে করতে হয় এছাড়া কখনও কখনও প্রচুর পরিমাণে পরিশ্রম করার ফলে আমরা খুবই ক্লান্ত হয়ে পড়ি এই জন্য আমাদের কখনও কখনও আরাম বা ধ্যান করার প্রয়োজন এইক্ষেত্তে আমি যেটি করি সেটি হলো তারা গোনা কারণ তারা গোনা এটি একটি খুবই ভালো ধ্যান বা আরামের উপায় এটি আমাদেরকে সমস্ত রকম চিন্তাধারা থেকে দূর করে শুধুমাত্র ওই তারা গোনার ওপরেই প্রয়োগ করতে সাহায্য করে আমরা এক একটি করে তারা যেরকম গুনতে থাকি রাতের আকাশে তাকিয়ে সেই রকম সেই রাতের আকাশ দেখতেও ভালো লাগে এবং সেটি আমাদেরকে এ সমস্ত চিন্তাভাবনাগুলোর থেকে দূরে নিয়ে যায় এছাড়া তারা গোনাটি আমার খুবই ভালো লাগে কারণ এতে কোনো শারীরিক পরিশ্রম করতে হয় না বা কোনো রকম ছুটা দৌড় করতে হয় না আমরা এক জায়গাতে বসে রাতের আকাশে মুগ্ধ হয়ে আকাশের দিকে তাকিয়ে সুন্দর সুন্দর তারাদেরকে দেখতে পারি এবং আমরা সেই অগুন্তি তারাকে একটি একটি করে গুনতে থাকি এটি একটি খুবই মজাদার বিষয় এছাড়া তারা গোনা আমাদের চোখের জ্যোতি বাড়ে এছাড়া আমাদের যেই মানুষিক পড়াশুনোর ক্ষমতা সেটা আমরা প্রয়োগ করতে পারি আমাদের শিক্ষা আমরা যে সমস্ত শিখেছি এছাড়া যোগ কীভাবে একের পর এক যোগ করতে হয় এবং আমাদেরকে নানা রকম সংখ্যা মনে রাকতে সাহায্য করে